বিগত পাঁচ দিন আগে আমি যে পেনটি কিনেছিলাম সেটির রঙ খুব গাঢ় এবং সেটি দিয়ে লিখতে আমার খুব ভালো লাগে